পশ্চিমবঙ্গের বেশ কিছু জনপ্রিয় খাবারের মধ্যে সবচেয়ে প্রথমে যেটা সেটা হলো রসগোল্লা রসগোল্লায় পর্যটকদের অবশ্যই যারা বাইরে থেকে আসছেন তাদের একবার চেখে দেখা উচিত খেয়ে দেখা উচিত আমি মনে করি এবং উত্তর কলকাতায় উত্তর কলকাতায় বিভিন্ন পুরনো পুরনো দোকান রয়েছে যেখান থেকে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় যেমন গঙ্গার ঘাটে গেলে শ্যামবাজারে শ্যামবাজারে ওইখানে যে গঙ্গার ঘাটটি রয়েছে সেখানে গেলে আপনি আপনারা লালু হুলুর ঘু মানে দোকান পাবেন সেখান থেকে গাঙ্গুরাম পাবেন তারপর আরও বিভিন্ন রকমের রকমের এবং আরও একটা খাবার বাইরের পর্যটকদের যে যা ট্রাই করা উচিত আমি বারবার মনে করি তা হলো তা হলো গোল বাড়ির কষা মাংস মাটন কষা সাথে হচ্ছে রুটি এটা ভীষণভাবে খেয়ে দেখা একবার উচিত আমার মনে হয়